আমার পরিবার খুবই মানে সব সময় হই হুল্লোড় নিয়ে ব্যস্ত থাকে পরিবারে অনেকজন আছে ভাই বোন দিদিদের বিয়ে হয়ে গেছে তাদের ছেলে মেয়ে ভাগ্না ভাগ্নি দাদা মাসি মামা সব কিছু নিয়ে একসঙ্গে হই হুল্লোড় করে কোনো অনুষ্ঠান হলে তো ঘরে প্রায় বাইরের লোককে ডাকারই প্রয়োজন হয় না এতজন চলে আসে প্রায় পঞ্চাশ ষাট জন ফ্যামিলি মেম্বারই হয়ে যায় তা এই কিছু নিয়ে মানে ফ্যামিলি মেম্বার নিয়ে সব কিছু আমাদের কাজ বাজ ছোটো খাটো অনুষ্ঠান সব কিছুই মানে কেটে যায় পরিবার আর কোথাও ঘুত্তে যাওয়ার হলে তো সব একসঙ্গে মানে আমাদের পরিবারে যদি মামা মাসি ভাই দিদি জামাইবাবু সবাই একসঙ্গে যায় প্রায় তিরিশ চল্লিশজন হয়ে যায় কোথায় এএকটা টিমের মতন হয়ে যায় একসঙ্গে ঘুরতে যাওয়া আনন্দ করা খাওয়া দাওয়া এনজয় করা লেগেই থাকে সারা বছর আর বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ উৎসবের পর উৎসব লেগেই থাকে আর বন্ধু বান্ধব বলতে বন্ধু বান্ধব আমাদের আমার তো সেই ছোটোবেলার থেকে স্কুল লাইফ থেকে বন্ধু বান্ধব স্কুল কলেজ সবই বন্ধু মানে এ একটা সময় এ একটা স্কুলে এক এক রকম বন্ধু সবার সঙ্গে কন্টাক্ট ঘুরতে যাওয়া পুজো হলে অ্যা একদিন বন্ধুদের সঙ্গে হোল নাইট ঘুরে বেড়ানো আড্ডা দেওয়া খেতে যাওয়া তারপর দুর্গা পুজোর পরে কালী পুজোতে ঘুরতে যাওয়া নৈহাটি ঘুরতে যাওয়া চন্দননগরে বন্ধুদের সঙ্গে সারা রাত ঘুরে ঠাকুর দেখা খুব আনন্দ হয় বন্ধুদের সঙ্গে যেমন এক রকম একটা আনন্দ হয় ফ্যামিলির সঙ্গে তেমন ফ্যামিলি অকেশানে আনন্দটা বেশি হয় তো বন্ধুদের সঙ্গে একটা টিম হয়ে যায় যে চহ বাইক নিয়ে বেরিয়ে গেলাম ঘুরে ফিরে আনন্দ করে খাওয়া দাওয়া করে রাত বারোটা একটার মধ্যে ঘরে ফিরে এলাম পরিবারেও তেমন যখন হয় সকাল থেকে লেগে থাকে সকালের টিফিন থেকে শুরু করে রাতে খাওয়া দাওয়া ঘুমাতে ঘুমাতে ঘুমাতে বারোটা একটা বেজে যায় পরিবারের অনুষ্ঠানে আর বন্ধুদের সঙ্গে হলে বন্ধুদের সঙ্গে ঘুরে ফিরে খেয়ে দেয়ে ফিরতে ফিরতেই ওমনি একটা হয়ে যায় মানে কোনো বাঙালি যেমন বারো মাসে তেরো পার্বণ নয় বন্ধু নয় ফ্যামিলি একটার পর একটা লেগেই থাকে আর সবাই একসঙ্গে হলে তো হই হুল্লোড় আড্ডা সব কিছুতে সারাদিনটা হই হই করে কেটে যায় কীভাবে তখন যে চব্বিশটা ঘন্টা পার হয়ে যায় বোঝা যায় না একদিনের ছুটিতে এই আনন্দ করতে করতে খাওয়া দাওয়া সবাই আড্ডা মারা এনজয় করা ফটো তোলা এই করে করে সারাদিনটা কেটে যায় তা আমার পরিবার সব থেকে হ্যাপি পরিবার আর বন্ধুদের তো বন্ধুদের বাইরে কোনো কথাই হবে না সব থেকে বেস্ট বন্ধু সব থেকে মানে এরকম বন্ধু ভাগ্যে ভাগ্যের ব্যাপার তো আমার বন্ধুদের মধ্যে সবথেকে কিছু স্পেসিফিক বন্ধু আছে মানে ঘুরতে যাওয়া মানে তারাই মাস্ট তারা না থাকলে আর অন্য কোনো জায়গায় যাওয়াই যায় না তাছাড়া আদার্স অনেক বন্ধু আছে সবাই মিলে এক সঙ্গে হয়তো টিমটা অনেক হয়ে যায় কিন্তু স্পেসিফিক কিছু বন্ধু আছে তারা তো থাকতেই হবে